হ্যাঁ বলুন কে বলছেন

হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন আচ্ছা বলুন কী সাহায্য করতে পারি সরি ম্যাডাম আমাদের দোকানের জিনিসের তো এরকম কখনও কমপ্লেন আসেনি আপনার ক্ষেত্রেই প্রথম

আচ্ছা আমাদের এখানে তো এই প্রথম কমপ্লেন এল তো আমরা এটা চেক করে দেখছি কিন্তু আপনি বলতে পারবেন ঠিক কোথায় প্রবলেমটা হয়েছে আচ্ছা বলুন আমি নোট করছি

আচ্ছা ম্যাডাম সরি ম্যাডাম মাপ করে দেবেন এই রকম তো আমাদের হয়নি আমি তো চেষ্টা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি তো সেই জিনিসগুলো আপনি অরিজিনাল বিল এবং অরিজিনাল প্যাকেটসহ নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দেবো আর যেটা বলছেন যে তারের ব্যাপারটা ওটা আপনি আপনারা যদি এখান থেকে কোনো মিস্ত্রি দিয়ে করাতেন তাহলে কাজটা ভালো হতো সেটা আপনার স্বামীকে বলেছিলাম আপনার স্বামী বলল যে কোনো চেনা জানা একজন কে আছে ইলেকট্রিশিয়ান তাকে দিয়ে করাবে আমি বললাম তো ঠিক আছে তো সেটা তো তার দোষ না তার বার করে রেখে দেওয়া সেটা আমাদের দোষ নয় হ্যাঁ জিনিস হ্যাঁ জিনিসগুলো আমি তো ভুল মানুষের মধ্যে হতেই পারে তো সেটা হচ্ছে আমি অরিজিনাল বিল এবং অরিজিনাল প্যাকেটের সঙ্গে জিনিসটা দেবেন আমি চেঞ্জ করে দেবো তো ওয়ারেন্টি ছিল আপনার জিনিসটার ওপরে কিন্তু

দোকান সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে ইয়ে এবং দুপুর চারটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে হ্যাঁ ঠিক আছে কিন্তু এই যে তারের ব্যাপারটা বললেন ওটা আপনি উপযুক্ত ইলেকট্রিশিয়ান দিয়েই কাজ করাবেন নয়তো এরকম আপনি যে বললেন যে বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে এটা অবশ্যই বাচ্চা কেন বড়দের ক্ষেত্রেও সমস্যা হতে পারে কারণ ইলেকট্রিক জিনিসটা খুব মারাত্মক জিনিস এটা আপনি ভালোভাবে মিস্ত্রি দিয়ে সারিয়ে নেবেন